বর্ধমানে যেরকম নাইস ক্লাব নাইস ক্লাবে দাঁতের ডাক্তার চোখের ডাক্তার ফ্রিতে দেখানো হয় এবং সেখানে ফ্রিতে ওষুধ চশমা সমস্ত সব কিছু দেওয়া হয় তাই এমনি আমাদের বর্ধমানে আরও আছে আর একটা যেটা হলো হসপিটাল হসপিটালের সাধারণ মানুষে সেটিকে তারা নানা রকমের রোগ দেখাতে পারে যে কোনো রোগের সমস্যা এখানে তারা ফ্রিতে দু টাকার টিকিট কেটে দেখাতে পারে এমন কি কোনো যদি যদি ইয়ে করতে হয় ফটো করতে হয় আর করতে হয় সেগুলোও তারা দু টাকার টিকিটে করতে হয় তাই সাধারণ মানুষের অনেকেই ইয়ে হয় এই স্বাস্থ্যর কারণে আর আরেকটা কি যে বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় দেখা যাবে যে কোনো না কোনো কারণে কারোর বাচ্চা হয় নি তাই সেই কারণে তারা শিশুর ইয়ে থেকে তারা বাচ্চা দত্তক নিতে পারে তাই তারা সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিশ্চই যত্ন ইয়েভাবে রেখে দেবে আর আর একটা কি তাদের স্বাস্থ্য ভালো করে থাকবে সুস্থ রেখে দেবে আর বর্ধমানে এটাই আমাদেরকে বলা যে বর্ধমানে সমস্ত সব কিছু সুযোগ সুবিধা খুবই ভালো আছে